হ্যালো হ্যাঁ বলছি কি এটা ফার্নিচারের দোকানে ফোনটা গিয়েছে আপনি আপনি কি সান্তনা ম্যাডাম বলেছেন বলছি আপনার ওখানে কি কি পাওয়া যায় হুম তা আলমারি কি কি রকমের বা ডিজাইনটা কেমনি

হুম তা কি কি কালার পাব ওটা জানতে পারি হুম সে একটু প্রাইসটা বলে দিলে ডবল ডোরটা ডবল ডোরটা বলুন প্রথমে তিন ফুটেরটা বলুন পাঁচ ফুটেরটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম আপনার দোকানটা কোথায় হুম দুর্গা পূর্বপাড়া ওখানে গেলে জিজ্ঞাসা করলে বলে দেবে

হ্যাঁ হ্যাঁ আমি আজকে বিকালবেলা করে যাব আপনার টাইমিংটা বলুন হুম আর আমি সন্ধ্যা চারটের দিক করে

হুম আর বলছি ম্যাম আপনার কি ডেলিভারি চার্জ লাগবে ডেলিভারি করলে

হুম ও আর যদি লোকালটা নিই তাহলে ডেলিভারি চার্জ লাগবে হুম তা আজকে চারটের দিক করে যাব

রাখছি ম্যাম আচ্ছা